হ্যান্ড ব্যাগে অনেক সুবিদা টুকটাক বাজার হাট করার জন্যে হাত ব্যাগ টুক করে হাত করে হাতে নিয়ে চলে গেলাম বাজার গেলাম টুক করে চলে এলাম এবং সেই সঙ্গে ছোটো খাটো বাজারগুলোর জন্যে হ্যান্ড ব্যাগ যথেষ্ট এবং উপযোগী একটি বস্তু কিন্তু বড়ো কোনো জিনিসপত্র নেওয়ার জন্যে বা খুব অনেক বেশি মালপত্রের জন্যে হ্যান্ড ব্যাগ খুব একটা গ্রহণযোগ্য নয়